মেয়েদের জীবনে একটি বড় সমস্যা বা ভালো দিক বা খারাপ দিক যাই বলা হোক এটি একটি ঘটনা হলো মাসিক এই মাসিক হলে অনেকেই বলে মেয়েরা নাকি অশুচি হয়ে গেছে তাই এই মাসিক হলে মেয়েদেরকে মেয়েদেরকে প্রায় এক পাশে করে রাখা হয় এই সময় মেয়েদেরকে ঠাকুরের কাছে যেতে দেওয়া হয় না ঠাকুর ঠাকুর ছুঁতে দেওয়া হয় না ঠাকুরের পুজো করতে দেওয়া হয় না এবং চার দিন চার দিনের দিনই মাত মান এই সময় চার দিনের দিনে মাথায় শ্যা জল নিয়ে স্নান করতে হয় শ্যাম্পু করতে হয় এরপর বিছানাপত্র কেচে আবার নিজেকে শুদ্ধ করতে হয় এছাড়াও অ্যাঁ এগুলো ছিল আগেকার নিয়ম কিন্তু সময় পালটাচ্ছে যুগের হাওয়ার পর যুগের পরিবর্তন হচ্ছে এখন মাসিক হলে প্রায় খুব মাসিক খুব হলে অনেকই এই সমস্ত নিয়মকানুন মানেন না অনেকেই এতো ধরা বাঁধা নিয়মের মধ্যে নিজেকে আটকে রাখেন না আর এই সময় মাসিক হলে আমরা প্যাড ইউজ করি এই এই এর মাধ্যমে আমাদের উপকার হয় এছাড়াও অনেকে এই জিনিস নিয়ে সমস্যা হয়ে থাকে এই জিনিস নিয়ে সমস্যা হলে কাছাকাছি ডাক্তার দেখানো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের সাথে পরামর্শ করে এই রোগ সারি এই রোগ সারিয়ে নেওয়া উচিত কারণ এটি মেয়েদের একটি বড় সমস্যা এই সমস্যার সমাধান না করলে পরবর্তী দিনে মেয়েদের অনেক অসুবিধা হতে পারে তাই এই য এই সমস্যা হওয়ার সাথে সাথে এই সমস্যার সমাধান করা উচিত এই সমস্যা বয়ে বেড়ালে এই সমস্যা একদিন বড় আকার ধারণ করতে পারে তাই উচিত এই সমস্যার চিকিৎসা করে দ্রুত এর রোগ এই রোগ রোগ থেকে নিজেকে সুস্থ করা এবং এই জিনিস যাতে প্রত্যেক খুব সুন্দরভাবে হয়ে থাকে এবং যাতে ফুন নিয়মিত এই ক্ষয় নিয়মিত হয়ে হয়ে যায় সেদিকে মেয়েদের নজর রা